আমরা সাধারণত বাংলা ভাষায় কথা বলি এবং সেটি ব্যবহার করি কিন্তু এই ভাষারও বিভিন্ন উপভাষাকেন্দ্রিক এলাকায় পর্যটনে বা ভ্রমণে বা বেড়াতে গেলে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় এছাড়াও ভারতের বিভিন্ন ভাষা ভাষী রাজ্যের মধ্যে বেড়াতে গেলেও আপনাকে এবং আমাকে সকলকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে পর্যটন ক্ষেত্রে বা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই অসুবিধার সম্মুখীন হতে হয় কামাক্ষ্যা মন্দির দর্শনের সময় আমি আসামে গিয়েছিলাম এবং ওখানের বাংলা ভাষা আমাদের ঝাড়গ্রামের তুলনায় অন্য রকমের তাই আমাকে যাত্রাপথে এবং সেই মন্দির সংলগ্ন অঞ্চলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে মূলত ভাষা বুঝতে অসুবিধা হয়েছে এবং এছাড়াও উড়িষ্যাতে জগন্নাথ মন্দির দর্শনের ক্ষেত্রে আমাকে ওই একই সমস্যার সম্মুখীন হতে হয়েছে উড়িয়া ভাষা না জানার জন্য বা তারা বাংলা ভাষা না বোঝার জন্য এক্ষেত্রে আমি যোগাযোগের মাধ্যম হিসাবে হিন্দি চাল চালিত ভাষা হিসাবে ব্যবহার করেছিলাম